আমি অরিজিৎ সিং ও বি প্রাকের গান খুব ভালো পছন্দ করি নেহা কক্করের গানও আমাকে খুব ভালো লাগে আমি বি প্রাকের ফিলহাল ওয়ান ফিলহাল টু এবং কেয়া লোগে তুম গানগুলি খুবই পছন্দ করি এছাড়াও পাঞ্জাবি গানগুলি খুব ভালো লাগে যেগুলি পাঞ্জাবি রিমিক্স করা হয় যেমন ইয়ারা ইয়ারি এই ইয়ে দোস্তি দোস্তি তারপরে হচ্ছে হানি সিংয়ের গান খুব ভালো লাগে যেমন ব্লু আইজ ইত্যাদি এছাড়াও নেহা কক্করের লে যা ধানভির লে যা বাস্তে এসব গানগুলি খুব ভালো লাগে এবং ইয়ারি গান তো খুবই ভালো লাগে আমার আর এছাড়া আছে যে প্যার কার দে এসব গানগুলো ভালো লাগে এগুলো আমি ইউটিউবে শুনি ফোনের মাধ্যমে কখনও কখনও গুগল থেকে ডাউনলোড করে শুনি টি ভিতে খুব কম শুনি ল্যাপটপেও শুনি